হ্যাঁ কে বলছেন হ্যাঁ মোটর সাইকেল সারাতে দিয়েছিলেন তো কী হয়েছে মোটর সাইকেল কোনো প্রবলেম হয়েছে পাঙ্কচার হয়ে গেছে না তো আমি তো সেরে ভালো করেই সেরে সারলাম তো তো কোথাও যো কাঁটায় বা কোনো জলো টলোকে কিছু ডোব বাড়িতে ঢোকান নি তো তো আমি তো ভালো করে সারালাম তারপর আমার লোক থাকে দুজন ওরা ভালো করে চেক করলো আপনার স্ক্রুটা তো ট্যায়ারটা একটু পুরোনো হয়ে গেছে আপনার তো ওটা একবারে ফেলে দিবেন বুঝলেন ওটা আর না তো পয়সা পড়বে বলতে আটশো টাকায় এ আঠারোশো টাকা মোট পড়বে আর কি ফিটিং সহ আঠারোশো টাকা পড়বে ভালো টায়ার দেবো বুঝলেন আর ফিটিং আই লাগানোর জন্য ফিটিং চার্জ পঞ্চাশ টাকা আ আমি নেবো আঠারোশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে পড়বে তো আপনি আগা প আগামীকাল তাহলে এগারোটার দিকে ওই দোকানকে আনবেন ওখানে ওখানে ফিটিং করে দেবো আর আর আগের যে লিক হয়েছিলো সেটাও টিউবটা আপনাকে দেখিয়ে দেবো কোথায় কি সারিয়েছি না সেরেছি বুঝলেন তাহলে আমরা তো ব্যবসা করি না ওই জন্যে মানুষকে ভালোভাবেই করি তো আপনার টিবউটা কি করে হয়ে গেছে সেটা এখন বলতে পারবো না কার দোষ এখন আ আগামীকাল আনবে তো গাড়িটা ঠিক আছে আনুন হ্যাঁ